দেখুন গ্রাম্য এলাকায় তো ডায়াবিটিস রোগ না নেই বলা যায় না তবে অনেক কম শহরের তুলনায় কারণ গ্রামের মানুষ তো কাজকর্ম নিয়েই থাকেন সব সময় বিভিন্ন কাজকর্মের মধ্যেই নিজেকে সবাই রাখেন ওই জন্য ডায়াবিটিসের পরিমাণ অনেকটা কম তবুও আছে যাদের দেখা যায় তারা তো ডাক্তারের পরামর্শ বা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা চলেন মিষ্টি থেকে একটু দূরে থাকেন বা যতটুকু দেখেছি মাটির নীচের জিনিস থেকে এড়িয়ে চলেন খান না ওগুলো আর সকালে তারা দেখি বিভিন্ন তেতো যুক্ত বিভিন্ন পাতা বা ওই নিম বা ধরুন কালমেঘ এই ধরনের কিছু পাতার রস তারা নিয়মিত খান এবং সকালে দেখি বেশ তারা সকালে হাঁটাহাঁটি করেন গ্রামের সকালে তারা চলেন বা অনেকে বিকালের দিকেও হাঁটেন এইভাবে মোটামুটি ডায়াবিটিসের মোকাবিলা গ্রামে চলে আর তাছাড়াও চিকিৎসকের পরামর্শ নেন ওষুধপত্র অনেকের যাদের অনেক বেশি মাত্রায় ডায়াবিটিস হয়ে গিয়েছে তারা নিয়মিত ওষুধের মাধ্যমে এর প্রতিকারের চেষ্টা করে যান